আমাদের দৈনন্দিন জীবনে রান্নার ক্ষেত্রে সবথেকে বেশি যেটি বাড়িতে ব্যবহার করা হয় সেটি হলো এলপিজি গ্যাস এলপিজি গ্যাস ব্যবহার করে আমরা খুবই দ্রুত সময়ে এবং কোনোরকম প্রাকৃতিক ক্ষতি ছাড়াই আমাদের রান্নার কাজ সম্পন্ন করতে পারি এর জন্য সরকার সকল মানুষকেই অনুমতি দিচ্ছে এখন এলপিজি গ্যাস ব্যবহারের জন্য এই এই এলপিজি গ্যাস ব্যবহারের সময় আমাদেরকে কিছু নিরাপত্তা এবং সতর্কতা অবলম্বন করতে হয় যেমন যখন আমরা এই এলপিজি গ্যাস ব্যবহার করবো তখন দেখতে হবে যে সিলিন্ডার থেকে ও চুল্লিতে যেই পাইপটি আসছে যার মধ্য দিয়ে গ্যাস সিলিন্ডার থেকে চুল্লিতে আসে সেই পাইপটিতে যেন কোনোরকম ফাটা না থাকে বা সেই পাইপটির গোড়াটি যাতে ঠিকভাবে আটকানো থাকে যাতে কোনো গ্যাস বাইরে বেরিয়ে না আসে এবং এর সময় কোনোরকম অন্যান্য আগুন পাশে আগুন ব্যবহার করা চলবে না এবং এ আমাদেরকে ভালোভাবে দেখে নিতে হবে সিলিন্ডারটিতে কোনো ফুটো রয়েছে না কি